তো প্রত্যেকেরই কিছু কিছু পেশা থাকে এবং পেশার বাইরে কিছু কিছু শখ আগ্রহ থাকে কাজের বাইরে আমার আগ্রহ বলতে মূলত খেলাধুলা এবং বাগান তৈরি করা বিভিন্ন ধরনের সবজি সবজির চাষ করা তো খেলাধুলার মধ্যে বিভিন্ন সু ধরনের ক্রিকেট ফুটবল সব ধরণের খেলাই আমার পছন্দ এবং এর মাধ্যমে সস সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে এবং

স সমস্ত শরীর ও মনের বিকাশ হয় এছাড়া রয়েছে বাগান তৈরির কাজ বিভিন্ন সবজির চাষ এবং সবজির এই সবজি চাষের মাধ্যমে আমরা স সতেজ সবুজ সগ সবজি শাকসবজি পাই এবং আমরা আমাদের প্র প্রাত্যহিক দি জীবনের চাহিদা মেটাতে পারি এবং মূলত আমরা আমি ভবিষ্যতে এই দুটো নিয়েই আরও দীর্ঘায়ি পরিকল্পনা দীর্ঘায়িত করতে চাই